পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা প্রযুক্তি যেভাবে ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গে এখন স্বাস্থ্যসেবাতে অনেক টেকনিক্যাল জিনিসপত্র ব্যবহারের সুযোগ শুরু হয়েছে যেমন ধরুন আমাদের রক্তচাপ মাপার যে যন্ত্র মানে প্রেশার মাপার যে যন্ত্র তার কিন্তু একটি উন্নত মেশিন তৈরি হয়ে গেছে এবং উন্নত স্মার্ট থার্মোমিটারের মাধ্যমেই কিন্তু এখন মানুষের শরীরের তাপমাত্রা মাপা হয় স্মার্ট ঘড়ির মাধ্যমে কিন্তু মানুষের রক্তচাপ রক্তের মধ্যে যে অক্সিজেনের পরিমাণ সব কিন্তু এই নতুন টেকনোলোজিযুক্ত যে মেশিন তার মাধ্যমেই কিন্তু ব্যবহার করা হচ্ছে